একটি ভালো ছবি তোলার জন্য ডিএসএলআর ক্যামেরা ব্যবহার করতে হয় তার সাথে অনেক রকমের লাইটিংও থাকে ছবি ভালোভাবে তোলার জন্য ক্যামেরা ভালো থাকা দরকার তারপর ছবি এডিটিং করতে হয় ছবি এডিটিংয়ের জন্য অনেক কিছু অ্যাপ ডাউনলোড করতে হয় কম্পিটারে এডিট করতে হয় বা ফোনেতেও এডিট করা যায় ছবি তোলা বা এডিট করার মধ্যে অনেক কিছু আছে